আবাস বিকল্প বলতে আমাদের এখানে হোটেস হোটেল আছে লজ আছে আবার ছোটো ছোটো গ্রামের ভিতরে ছোটো ছোটো বাড়ি আছে ঘর আছে ছোটো ছোটো ঘর আছে ওখানে মানে ভাড়া দেওয়া হয় যেখানে ধরো কেউ আসলো ট্যুরে থেকে বাইরে থেকে আসলো ফিসারির দিকে ঘুরছে তাও নদী এলাকায় ঘুরছে যে এগুলোর জন্য লজ আছে হোটেল আছে হোস্টেল আছে এগুলোতে থাকে থেকে পড়াশুনো মানে এ করে বেড়াতে এসে এখান থেকে ঘুরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো খেয়ে দেয়ে চলে যায় কেউ থেকে থাকে যারা যারা বেশি খুব বেশি দিন থাকে তাদের হচ্ছে ভাড়া বেশি নেয় তো কম করে মা এক মাসের জন্য যখন কেউ নেয় পাঁচ হাজার হয়ে যায় ছ হাজার টাকা নেয় কেউ এক দিনের জন্য যদি নেয় ছোটো ঘরগুলো পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা থেকে শুরু তারপরে বড়ো ঘর যেগুলো সেগুলোর মানে যেগুলো বড়ো দোতালা বাড়ি তিনতলা ঘর সেগুলো দু হাজার টাকা এক হাজার টাকা দিনে দিনে নেয় আবার যেগুলো যেসবগুলো যারা পড়া পড়াশুনা করার জন্য আসে মেসে তারপরে হোটেলে থাকে কেউ কেউ লজ লজে আবার কেউ কেউ কেউ কেউ হোটেলে থাকে এরকমভাবে পড়াশুনো করে এখানে সুযোগ সুবিধাও ভালো আছে